আমি নিস্তারিণী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী কিছুদিন আগে আমাদের একটি নোটিশ এসেছিলো টিউশন ফি জমা দেওয়ার ব্যাপারে তো আমাদের টিউশন ফি আগে যেমন নেওয়া হত সাড়ে পাঁচশো এবারে তার ডবল নেওয়া হচ্ছে এগারোশো পঞ্চাশ মতন তো আমরা এই বিষয়ে ভাবতে থাকি যে এটি এত বেশিই বা কেন তো এই নিয়ে আমরা ম্যামদের কাছে জিজ্ঞেস করি যে এই টিউশন ফি এত কেন বেশি নেওয়া হচ্ছে তো ম্যামরা তাতে কোনও উত্তর দিতে পারেননি তখন ম্যামরা বলেন যে প্রিন্সিপালের কাছে গিয়ে দেখা করতে তো আমরা প্রিন্সিপালের কাছে যাই কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে সরাসরি বলাটা যেহেতু ঠিক হবে না আমি এবং আরেকটা বন্ধু একটি দরখাস্ত লিখি সেই দরখাস্তে যাদের আর্থিক অসচ্ছলতায় যারা ভুগছে যেসব আমার বন্ধুরা সেইসব বন্ধুদের সই নিই এবং অনেকেই সেই সই করে এবং আমাদের উপর বিশ্বাস করে যে হ্যাঁ তারা হয়তো এই কাজটিতে সফল হতে পারবে এ বিষয়ে এবং আমি এবং আমার বন্ধুটি সেই প্রিন্সিপালের রুমে যাই এবং প্রিন্সিপাল বলেন যে দেখো এটি তো আমরা সরাসরি জমা নিতে পারি না আমাদের একটি স্ট্যাম্প দরকার হয় ক্লার্কের কাছ থেকে তো আমরা সঙ্গে সঙ্গে সেই ক্লার্কের কাছে যাই স্ট্যাম্প নিতে তো তিনি আমাদের অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেন এবং বলেন যে এটার একটি জেরক্স নিয়ে এসো সরাসরি রাফ কপিটা তো দেওয়া যাবে না তার জন্য একটি জেরক্স নিয়ে আসে তো এবার জেরক্সটা আমরা যখন আমি এবং আরেকটা বন্ধু আনতে যাই তো আমরা যখন জেরক্সটা কপিটা বের হচ্ছে তখনই দেখি উনি বাইক নিয়ে চলে যান তো আমাদের এই ব্যাপারটা খুব অবাক করেছিলো যে কেন তিনি এরকম করলেন প্রিন্সিপাল তো আমাদের বললেন যে তার কাছ থেকে স্ট্যাম্প নিতে তো তিনি এরকম কেন করলেন এটার বিষয়ে আমরা ভাবতে থাকি এবং আমরা যাই প্রিন্সিপালের কাছে গিয়ে বলি যে দিদি সরাসরি গিয়ে নিয়েই বলি যে দিদি দেখুন এরকম আমাদের তো নোটিশটা আমরা লিখেছি এবং স্ট্যাম্প যিনি দেবেন তিনি তো চলে গেলেন তখন তিনি বললেন যে দেখো তোমরা তো আর্থিক অব অসচ্ছলতায় ভুগছো না তোমাদের নেতাগিরি করার দরকার নেই যারা ভুগছে তাদেরকে বলো যে যাতে তারা একটি কাউন্সিলের সাথে কথা বলে তাদের পাড়ার এবং তাদের একটি অ্যাপ্লিকেশন আনে এবং নিজেদের যে আর্থিক সার্টিফিকেট সেটি যেন আমাকে এনে ইন্ডিভিজুয়ালি দেখায় তো এটিতে আ আমরাও রাজি হই এবং আমরা বলি যে দেখুন এটি আমাদের ব্যাপার নয় আমার অনেক বন্ধুরা আছে যারা আপনার কাছে এসে বলতে সাহস পায় না তাদের জন্যই আমরা এখানে এসছি তো দিদি বলেন যে ঠিক আছে এটি তে দিদি আমাদের প্রশংসাই করেন এবং বলেন যে ঠিক আছে এর পরের মাস থেকে হাফ তাদের জন্য হাফের বন্দোবস্ত করে দেওয়া হবে যারা আর্থিক অসচ্ছলতায় ভুগছে এবং তার পরের দিন আমরা সেই ক্লার্কের কাছে যাই এবং তিনি আমাদের দেখে চমকে ওঠেন তিনি বলেন যে তোমরা আবার এখানে কেন তো আমরা বলি যে স্ট্যাম্প নিতে এসছি তো তিনি ভয় পেয়ে যান এটি আমাদের খুবই অবাক করেছিলো আমার মনে হয় যে তিনি এরপর থেকে এইরকম ব্যবহার করার সুযোগ পাবেন না অন্য মেয়েদের সাথে